হ্যাঁ ধর্মীয় পশ্চিমবঙ্গের ধর্মীয় প্রধান ধর্মীয় হচ্ছে যে মুসলমানদের ঈদ হয় ঈদ হিন্দুদের ঠাকুরও ঠাকুর ঠাকুর তোলা হয় আর এই মুসলমানদের প্রার্থনা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওনারা সন্ধ্যা দুপুর বিকাল ভোর ওরা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজও করে এবং প্রার্থনা করেন নামাজের পরপর তারা প্রার্থনা করেন হিন্দুরা ঠাকুর তোলে ওরাও হিন্দুকে কেদারনাথে ওরা ওখানে ভ্রমণে যায় ওখানে গিয়ে ওরা ওরাও প্রার্থনা করেন বা প্রদীপ জ্বালান ধূপ বাতি দেয় সন্ধ্যা দেয় মুসলিমরা তেমন হজ করতে যায় মদিনা শরীফে মক্কায় ওখানেই মুসলমানরাও হজ করতে যায় সেখানে গিয়ে পাঁচ ওয়াক্ত রোজা নামাজ করেন এবং প্রার্থনাও করেন তারপরে সন্ধ্যা হলে সেখানে আলো জ্বালায় বা সন্ধ্যা ধূপ আগরবাতি দেয় আলোও জ্বালায় সন্ধ্যায় মাটির প্রদীপ জ্বালানো হচ্ছে হিন্দুদের ধর্মীয় হচ্ছে ওনারা ঠাকুর তোলেন ঠাকুর তুলে তারপরে ওনারা সন্ধ্যা যখন হয় তখন ধূপধুনো দেয় আর এমনি ওনারা ঘুরতে যায় ঘুরতে গিয়ে যে কেদারনাথে যান ওরা ভ্রমণে সেখানে গিয়ে পুজো পার্বণ পুজো করে পুজো প্রার্থনা করেন করে সন্ধ্যা হয়ে গেলে ওনারা ধূপ দেয় ঘণ্টা এগুলো বাজায় বা প্রদীপ জ্বালানো প্রদীপও জ্বালায় তারপরে যে মুসলমানরা যারা একটা ঈদের সময় ঈদের দিনকে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা ঈদ ঈদে ঈদের আগে রোজা নামাজ আমাদের এক মাস হয় এক মাস হলে রোজা নামাজ ওনারা এক মাস ধরে করেন করার পরে প্রার্থনাও করেন তার কিছুদিন পরে ঈদ হয় ঈদেতে ওনারা পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন মুসলমানরা পড়ে তারা ক্ষমা প্রার্থনা চায় হচ্ছে ধর্ম ধর্মীয় আচার আচরণ আর হিন্দুদের হচ্ছে যে ওনারা হিন্দুরা হচ্ছে ওরাও ঠাকুর তোলেন দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা ওরা করেন করে ওনারাও প্রার্থনা এবং ধূপ বাতি জ্বালানো প্রদীপ জ্বালানো সকাল সন্ধ্যা ঘন্টা কাঁসা বাজায় বা ঠাকুরের পূজা প্রার্থনা দিয়ে থাকে হিন্দুরাও যেমন ধর্মীয় মানে তেমন মুসলমানরাও সব ধর্মীয় তারাও মানে এই অনুসরণ করে এই অনুষ্ঠিত নিবেদন নিবেদ্ন অনুষ্ঠান সবাই মুসলমানরা যেমন তাদের ধর্ম খুব মনোযোগ দিয়ে পালন করেন এবং হিন্দুদের ধর্ম হিন্দুরাও খুব মনোযোগ সহকারে খুব সুন্দর করে তারাও তাদের ধর্মগুলোও পালন করেন হিন্দু মুসলমান সব আলাদা আলাদাই যা মুসলমান মুসলমানদের ধর্মীয় সব কিছু চড়ক পূজা পার্বণ হিন্দুদের পূজা পার্বণ হিন্দুরা পালন করেন মুসলমানদের যত ধর্মীয় আছে নামাজ রোজা জাকাত বা ঈদ পার্বণ তারাও মনোযোগ সহকারে তারা তারাও পূরণ করেন